চার হাজার তিনশো বারো পাঁচ হাজার ছশো কুড়ি তিন হাজার চারশো পঁচিশ পাঁচ হাজার দুশো বিয়াল্লিশ তিন হাজার চারশো পঁচিশ